আমি বাড়িতে যখন একাই বসে থাকতাম তখন আমি আমার ফাঁকা সময় কাটানোর জন্য বাগান পরিচর্যা করতাম প্রথমে আমি একটু একটু করে গাছ লাগাতে শুরু করি তারপরে আমি বড়ো বড়ো ফসল উৎপাদন করি এবং আগে আমি শুধুমাত্রই ফুলের গাছ লাগাতাম এবং আমার তখন ফুলগাছ লাগানের আমার শখ ছিলো কিন্তু পরবর্তী কালে যখন আমি দেখি যে ফুলগাছ খুব সুন্দর ভাবে আমি কর পরিচর্যা করতে পারছি তখন আমি বিভিন্ন ধরণের সবজি এবং ফল এসবের শস্য ফলাতে থাকি এবং এগুলোর থেকে আমি ছোটো খাটো ব্যবসাও করে থাকি